শিল্প জীবন কেন গুরুত্বপূর্ণ শিল্প জীবন এই জন্য গুরুত্বপূর্ণ কারণ শিল্প যেমন ঠাকুর গড়া আছে যেমন আসন বোনা এরকম নানান যাবতীয় জিনিস আছে যেগুলার দিক থেকে ভারত অন্য দেশের থেকে অনেক এগিয়ে আছে কারণ এই শিল্প জীবন এবং এটা কীভাবে সমাজকে এ ভালো হতে সাহায্য করে কারণ শিল্প যারা তো করে যেমন আসন বোনে বা ঠাকুর গড়ে তারা অন্য দিকে যায় না যেমন নেশাগ্রস্থ হয় না তাদের জীবন খুব ভালোভাবে কাটে এবং এই জিনিসগুলি আমাদের দেশে যাদের যাদের প্রয়োজন ঠাকুর বা এবং আসুন সেইগুলিই তারা তৈরি করে দিতে পারে এবং তারা এইভাবে সাহায্য করে প্রতিটা মানুষকে